আমার কাছে একটি দুঃসাহসিক স্মরণীয় আরোহণ বা ট্রিপ রয়েছে এতে আমি অনেকটাই ভীতি অনুভব করেছিলাম জীবনের প্রথমবার যখন আমি দীঘা সমুদ্র সৈকতে ঘুরতে যাই তখন এই অভিজ্ঞতাটি আমার অর্জন হয়েছিলো প্রথমবার যখন আমি দীঘায় যাই তখন আমি জানতাম না সমুদ্রে কীভাবে নিজেকে সাবধান রাখা যায় বা সমুদ্রের ঢেউ থেকে কীভাবে নিজেকে বাঁচাতে হয় আমরা দীঘা যাওয়ার আনন্দে প্রথমেই সমুদ্রে নেমে গিয়েছিলাম তখন জানতাম না সমুদ্রের ঢেউ এতোটা শক্তিশালী বলে সমুদ্রে যখন আমরা খুব উচ্ছ্বাসে চান করতে নামি তখন হঠাৎ করে জোয়ার চলে আসে এবং জলটি আমাদেরকে প্রায় টেনে নিয়ে চলে যাচ্ছিলো সমুদ্রের দিকে কিন্তু ওখানে কয়েকজন রক্ষাকর্মী থাকার জন্য আমার প্রাণটি বেঁচে গিয়েছিলো তখন আমার এতটাই ভয় লেগেছিলো যে মনে হচ্ছিলো আমি মৃত্যুর মুখ থেকে যেন এই মাত্র ঘুরে এলাম তার ছাড়াও আমার অনেকগুলি ভয়ের সময় কেটেছে আমার জীবনে যেমন সেদিনের পর থেকে সমুদ্রের কাছাকাছি গেলে আমার সমুদ্রে নামতে ভয় লাগে সমুদ্রে নামার আগে আমি নিজের সাবধানতা আগে যথেষ্ট পরিমাণ আছে কি না দেখে নিই তবে আমি সমুদ্রে নামতে যাই তাছাড়া আরও একটি ভয়ের কারণ কেটেছে আমার দিন সেটি হচ্ছে এক দিন রাত্রি বেলায় আমরা একটি ট্যুরে যাচ্ছিলাম তখন যেতে যেতে মাঝ রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে যায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদেরকে একটি ওখানে হোটেলে রুম নিয়ে থাকতে হয়েছিলো সেই হোটেলটিতে কিছু দিন আগেই একজন ব্যক্তি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলো যেহেতু আমরা তখন ছোটো ছিলাম ভূতের ভয় আমাদের মনের মধ্যে থেকে গিয়েছিলো সেই রুমের পাশেই ছিলো আমাদের রুমটি সারা রাত এই ভয়ে আমার ঘুম আসতে চাইছিলো না রাত্রে যখন ঠক ঠাক আওয়াজ আসছিলো তখন মনে হচ্ছিলো যেন কেউ এসে আমাদের দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু তারপরে যখন সকালে জানতে পারলাম যে হোটেলে সেরকম কিছু ব্যাপার ছিলো না হোটেলের বিড়াল এবং ইঁদুরের উপদ্রব অত্যন্ত বেশি ছিলো সেই কারণে তাদের ছোটাছুটির আওয়াজেই এরকমটা আমাদের মনে হচ্ছিলো এইভাবে একটি ভীতিপূর্ণ রাত আমাদের সেই হোটেলে কেটেছিলো